আমার এলাকার নিকটবর্তী সবচেয়ে জনবহুল স্থান হল মেদিনীপুর মেদিনীপুরের জনসংখ্যা আমার স্থানের তুলনায় এক লক্ষের বেশি হবে অর্থনৈতিক কাঠামো খুবই দুর্বল এখানকার ওখানকার তুলনায় এখানে কল কারখানা কিছু নেই কিন্তু ওখানে কল কারখানা রয়েছে এখানের অফিস তেমন নেই কিন্তু ওখানের অফিস সবকিছু উন্নত আমাদের এলাকায় খুব ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু বড়ো করে তেমন হয় না এমনকি সরকারী অনুষ্ঠানও হয় না কিন্তু ওইখানে সরকারী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে ওখানকার সংস্কৃতি হল নাচ গান নাটক আবৃত্তি এখানে তেমন করে নাচ গান আবৃত্তি সামান্য হয় কিন্তু ওখানে টিকিট কেটে বড়ো করে অনুষ্ঠান আমরা দেখতে পাই